হ্যালো স্যার আমি সাগর ঘোষ বলছিলাম হ্যাঁ আমি হ্যাঁ বলুন ও হ্যাঁ আমি বলছিলাম যে আমার তো তিনটে বই লাগত ওই গীতাঞ্জলি চোরাবালি আর ওই বিভূতিভূষণ সমগ্রের তিন নম্বর পার্টটা ওই জন্য আমি ফোন করছিলাম হ্যাঁ আমি লাইব্রেরির তো একদম সদস্য একজন হ্যাঁ আমার কাছে লাইব্রেরি কার্ড আছে হ্যাঁ আমার কাছে লাগবে ওই গীতাঞ্জলিটা লাগবে রবীন্দ্রনাথের আর রবীন্দ্রনাথের ওই চোরাবালি আর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিভূতিভূষণ সমগ্রর ওই তিন নম্বর পার্টটা লাগবে হ্যালো আমার তো ওটা কালকে বা আজকে হলেই ভালো হতো

হ্যাঁ আমার পৌঁছতে তো আটটা বেজে যাবে তাহলে আপনাদের লাইব্রেরি কালকে কটার সময় খোলে নটা সাড়ে নটা আচ্ছা আপনাদের ওখানে কি দুপুরের সময় করে গেলে বইগুলো কি পাব ওই দেড়টার সময় আচ্ছা আচ্ছা আচ্ছা আমি বইগুলো কি নিয়ে আসতে পারব আচ্ছা আচ্ছা আর এই তিনটে বই কি আছে আচ্ছা আচ্ছা আর বলছি নতুন কিছু স্টকের বই কি এসেছে আপনাদের ও আচ্ছা আচ্ছা মমতা ব্যানার্জি আচ্ছা আমাদের মুখ্যমন্ত্রী তাই তো হ্যাঁ উনি তো খুবই ভালো কবিতা লেখেন দেখেছি হ্যাঁ আমি ওটা শুনেছি ও আচ্ছা আচ্ছা হ্যাঁ কবিতাটা খুবই ভালো তো হ্যাঁ ওইটা ও আচ্ছা ওই ওই বইটা কি পাওয়া যাবে তাহলে হ্যাঁ আমার ওটা লাগবে আপনি তাহলে ওটা আমার জন্যে এক কপি রেখে দেবেন কিন্তু মনে করে হ্যাঁ হ্যাঁ কালকে দুপুরের দিকে আসবো তাহলে আপনি গুলো সব রেখে দেবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে নিয়ে আসবো হ্যাঁ রাখছি